বাংলা ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এখন প্রত্যেক বাঙালি মানুষও বাংলা ভাষায় কথা বলতে কিন্তু বোধ করে অনেকে বাংলা ভাষার পরিবর্তে এখন ইংরেজি ভাষায় কথা বলে হিন্দি ভাষায় কথা বলে বেশিরভাগটাই ইংরেজি ভাষাতেই তারা কথা বলে কেননা একে অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে বাংলা অনেকটাই পিছনে পিছিয়ে আসছে তারা নিজেদেরকে ভাবছে নিত্য নতুন করে পরিবেশন করবে সেই কারণে তারা বিদেশি ভাষার সঙ্গে নিজেদেরকে যুক্ত করছে এবং সেই ভাঁষাকে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই কারণে তারা বাংলা ভাষাটা যে কতটা মধুর তার গুরুত্ব হারিয়ে ফেলছে এবং ভুলে যাচ্ছে দিনে দিনে যে বাংলা ভাষা একটা আমাদের সংস্কৃতি সেই ভাষা ও সুন্দর সংস্কৃতিটাকে তারা পিছনে ফেলে এগোতে চাইছে অন্য এক ভাষার পিছনে যেটা আমাদের নয় সেই ভাষার পিছনে পিছোতে পিছোতে তারা কত দূরেই যে পৌছাচ্ছে তার কোন ঠিক ঠিকানা নেই এইভাবেই আমাদের বাংলা ভাষা ব্যবহারের নিয়ম পালটে যাচ্ছে